প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ করি ব্রাশ করে নিয়ে মাঠে যাই মাঠে যায় আমাদের একসঙ্গে অনেকগুলো বন্ধু যায় সবাই একসাথে গিয়ে ব্যায়াম খেলাধুলা আড্ডা দিই তারপরে বাড়ি ফিরি বাড়ি ফিরে এসে মার্কেটে যাই মার্কেটে গিয়ে বাজার করে আনি এসে মাকে দিয়ে দিই মাকে দেওয়ার তারপর চা নাস্তা করে একটু পড়তে বসি পড়তে বসে নিয়ে মা রান্না করে রান্না রান্না করতে করতে আমিও মাকে একটু সাহায্য করি রান্না করার পর আমাদের গ্রামের পাশে একটা ক্লাব আছে ক্লাবে গিয়ে আমি একটু গেম টেম খেলি ক্যারম তারপরে পুরো বারোটা নাগাদ আসি এসে এসে দুপুরের খাবার খাই খাবার খেয়ে একটু ফোন ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ গেম চালাই তারপরে বিকেল হলে বিকেল হয়ে বন্ধুদের সঙ্গে একসঙ্গে সবাই মাঠে যাই মাঠে গিয়ে খেলাধুলা গল্প সব অনেক কিছু করি তারপর মাঠ থেকে পুরো ছটার সময় ফিরি ফিরে এসে ফিরে এসে পা হাত ধুই তারপরে পড়াশোনা পড়তে বসে যাই পড়ার পড়ার পর পুরো নটা করে পড়তে পড়া শেষ হওয়ার পর খাবার খেয়ে রাত্রেটুকু ফোন টোন চালাই তারপর ঘুমিয়ে পড়ি